আমরা গ্রাম বাংলা আমরা নিউজ পেপার বাড়িতে দিয়ে যায় আমি পড়তে থাকি একটু পড়ি আমার এগুলো ভালো লাগে না একটু সিনেমা আর টি ভিতে একটু সিনেমা দেখি বা একটু হরিনাম দেখি এই নিয়ে আমার জগৎ এই জগতে এখন ওটুকুই করতে হয় আমার চোখ ভালো নয় আমি খবরের কাগজ খুব একটা পড়তে ওই বাড়ির ছেলে স্বামী এরা পড়ে ব দিয়ে যায় এই পড়তে থাকে আমি এই সিনেমা দেখি একটু হরিনাম দেখি এই করতে কাজ করতে সময় কেটে যায় এতেই আর আর কী করব এইসব এইসব পড়তে থাকি কখনো বই পড়ি কখনো সিনেমা দেখি কখনও হরিনাম দেখি কোথাও গিয়েও হরিনাম দেখতে যাই দেখতে দেখতে এতেই সময় কেটে যায়